আমি আমার বাগানে বিভিন্ন চাষের ক্ষেত্রে বিভিন্নভাবে মালচ ব্যবহার করে থাকি কখনও আমি সুতো দিয়ে মালচ তৈরি করি আবার কখনও বাঁশ কাঠ বেঁধেও মালচ তৈরি করি মালচ চাষ মালচ চাষের ক্ষেত্রে খুব একটা উপকারি পদ্ধতি মালচ চাষে ব্যবহার করার ফলে জল সেচে যেমন এক সুবিধা পাওয়া যায় সেরকম ফসল নষ্টের হাত থেকেও অনেক বেঁচে যায় বিভিন্ন ধরনের চাষের ক্ষেত্রে মালচ ব্যবহার করা হয় যেমন পটল ঝিঙ্গে পান ইত্যাদির ক্ষেত্রে মালচ ব্যবহার করাটা খুব প্রয়োজনীয় এবং আবশ্যিক মালচ ব্যবহার করার ফলে যেমন ফসল নষ্ট হয় না সেরকম ফসলের বৃদ্ধিও হয়ে থাকে